আমার মতে স্টিচ আর ক্রস সেলাই করার জন্য বিভিন্নরকম চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় এখনও পর্যন্ত আমার বানানো সবচেয়ে কঠিন পোশাক হল একটি কুর্তি সেটি বানাতে আমার দুই থেকে আড়াই মাস সময় লেগেছে